আমি আমার শৈশবে আমার স্কুলের টিচারদের সাথে বা আমার স্কুলের বান্ধবীদের সাথে অনেক জাগায় গিয়েছিলাম তো সেইসব কথা তো আমার ভালোভাবে মনে নেই তো আমি কলেজ থেকে গিয়েছিলাম ঘুরতে এ ঘুরতে গিয়েছিলাম তো সেই কথাটা আমার খুব মনে আছে ভালো করে বেলপাহাড়ি গিয়েছিলাম তো সেখানকে গিয়ে খুব সুন্দর একটা স্মৃতি আমি দেখেছিলাম যে আমি সেখানে যেয়ে পাহাড়ে উঠেছিলাম সেখানে পাহাড়ে উঠতে আমি প্রথমবার পাহাড়ে গিয়েছিলাম তখন তো পাহাড়ে উঠতে খুব মজা হয়েছিল সব বান্ধবীদের সাথে মিলে যখন দেখলাম পাহাড়ে উঠে এই উঁচুতে একটা মন্দির রয়েছে সেখানে উঠে সবাই মিলে ফটো উঠালাম বন্ধুদের সাথে মজা করলাম তারপরে নামার সময় তো খুব আনন্দের সঙ্গে খুব কষ্ট করে আমরা নেমেছি তো সেই সেই যে পাহাড়ে ওঠা বা পাহাড়ে ওঠার সেই মুহূর্তটা সেখানে সেইখানে সেটা আমার খুব জীবনে বড় স্মৃতি হয়ে রয়েছে যে সেই স্মৃতিটা আমি কখনও ভুলতে পারবো না কারণ আমি সেই প্রথমবার গিয়েছিলাম পাহাড়ে তো পাহাড়ে প্রথমবার গিয়ে এ আমি খুব মজাই করেছিলাম বান্ধবীদের সাথে গিয়েছিলাম তো ও তাতে আমার খুব ভালোই লেগেছিলো সেখানে তো এটা আমার জীবনের বড় স্মৃতি হয়ে এ আমার মনে রয়ে যাবে সারা জীবন